হ্যাঁ আমাদের এলাকার লোকেরা বেশিরভাগ বেশিরভাগ লোকেরাই পছন্দ করে রিয়েলমি ভিভো পোকো ওপো এই সেটগুলো বেশি পছন্দ করে কারণ এই সেটগুলো প্রায় অনেকদিন ধরেই আমাদের আমার অনেকদিন অনেকদিন চলে কোনও সমস্যা নেই ব্যাটারি ব্যাটারি তারপর যেমন নেটের সমস্যা সবকিছু দিয়েই ঠিক আছে যেমন এই মোবাইলগুলা বেশি ভালো আর কি ব্র্যাণ্ডগুলো সবচেয়ে বেশি পছন্দ করে কেন কারণটা হচ্ছে এরা এগুলো বেশি বেশি দিন চলে এক বছর আমার এক বছর দেড় বছর থেকেও বেশি চলে কোনও সমস্যা হয় না এই ফোনগুলোর মধ্যে আমার কাছে ফোন আছে পোকো সেট তো আমি আমি আমার মোবাইল আমার মোবাইল চালিয়ে আমি তো একদমই সন্তুষ্ট কারণ আমার মোবাইলটা দেড় থেকে দুই বছর হয়ে গেল এখনও পর্যন্ত কোনও কিছুর প্রবলেম হয়নি তো আমি খুবই সন্তুষ্ট যে আমার আমার এরকম আমার আমার মোবাইল নিয়ে আমার আমার মোবাইলের নাম পোকো এম টু তো আমি সত্যিই খুবই খুশি যে এই মোবাইল এই প্রোডাক্টটা অনেকদিন ধরেই ঠিক চলছে কোনও সমস্যা নেই কোনও কোনও সমস্যাই নেই আমার ফোনের জন্য আমার ফোনের তো চার্জ চার্জ সবসময়ের জন্য চার্জ থাকে চার্জ চার্জই বেশি চার্জ বেশি লাগে না যেমন নেট নেট হালকা ও অলফো অল্প অল্প অল্প নিয়ে করে তো নেটটাও হালকা চলে বাট সবকিছুই ঠিক আছে